ভারতের যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা এটি অন্য দেশের থেকে অনেক কম যেমন ধরুন যে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য দেশে যেমন সঙ্গে সঙ্গে মেডিকেল টিম চলে যায় এখানে কিন্তু অতটা পাওয়া যায় না ধরুন যে গ্রামে যে হসপিটালগুলো হয় আপনি সেখানে যাবেন যেয়ে সেই রকম পরিষেবা পাবেন না ভালো ডাক্তার নেই রুগিদের সে রকম দেখা হয় না এখানে অনেক হাসপাতাল আছে গ্রামীণ যে হাসপাতালগুলো আছে গ্রামীণ যে হসপিটালগুলো আছে তাতে সেই এমনি প্রাথমিক চিকিৎসা ছাড়া কিছুই হয় না প্রাথমিক চিকিৎসাতেও সব সময় ডাক্তার পাওয়া যায় না ধরুন তারপর পরিচ্ছন্নতা তো দূরের কথা গ্রামীণ যে হসপিটালগুলা পরিচ্ছন্নতা তো নেই বিশেষ করে শহরে শহরে আমাদের ভারতবর্ষের শহরে বড়ো বড়ো হাসপাতাল যেমন ধরুন পিজি এসএসকেএম শম্ভুনাথ হসপিটালগুলোর ভিতরে যাবেন রুমে সেখানে যদিও পরিষ্কার থাকে বাইরেটাই পরিচ্ছন্ন নয় নোংরা আবর্জনাতে ভর্তি থাকে সব সময় আর সব সময় দেখবেন ফাঁকে হাসপাতালের বাইরে মানুষ কত পড়ে আছে সারে সার শুয়ে আছে তো ওদের যদি কোনও একটা যদি থাকার ব্যবস্থা হতো অন্যান্য দেশে কি হয় না এতে থাকার ব্যবস্থা ওরা করে দেয় ওরা থাকার ব্যবস্থা করে দেয় ওখানে মানুষদের জন্য থাকার জ থাকার আলাদা যে ব্যবস্থা থাকে তারপরে ধরুন আমনার কিছু হয়ে গেল সঙ্গে সঙ্গে মেডিকেল টিম ওখানে পৌঁছে যাবে ভারতে তো এটা তো নেই আর চে যেটা পরিষেবার কথায় আসা যাক পরিষেবা ভারতে ধরুন আপনি মরে যাবেন তারপর ভারতে পরিষেবা দেবে অন্যান্য দেশের ক্ষেত্রে এই পরিষেবাটা চটজলদি হয় ধরুন আপনার কিছু হয়েছে সঙ্গে সঙ্গে হস সেই পাশাপাশি যে হসপিটাল থাকে সেখান থেকে তাছাড়াও ভারতের বাইরে এ তার জন্যই যাচ্ছে লোক চিকিৎসা করাতে যে বাইরের চিকিৎসা কত উন্নতি আমাদের ইন্ডিয়াতে এই রকম উন্নতি নেই হ্যাঁ বড়ো বড়ো ডাক্তাররা আছেন তারা কিন্তু বাইরে যেয়েই চিকিৎসা করছেন কারণ ভারতের ব্যবস্থা সেই রকম নেই কাঠামোগত ভাবে নেই আমরা দেখতে পাই ধরুন এই যে ভারতের যে চিকিৎসাধীন হয় আর যে চিকিৎসাধীনগুলো হয় যে ভারতের হসপিটালে ডাক্তার ম্যানেজমেন্ট অনেকে অনেক হাসপাতালে ডাক্তার নেই অনেক হসপিটালে ডাক্তার নেই তারা নিজেদের নিজেদের ব্যবসায় আপ্লুত তা নিজেদের নিজেদের ব্যবসা করছে বসে বসে সব সময় আর আর অন্যান্য স্টেটে বা অন্যান্য দেশে স্টেটে বলাটা ভুল হবে অন্যান্য দেশে যে ব্যবস্থাগুলো থাকে তারা নিজেদের কোনও কেরিয়ার দেখছে না হসপিটাল আছে হসপিটালটা পথম কেরিয়ার দেখছে হসপিটালটা প্রথম ওদের ওদের দেশের সরকার অন্যান্য দেশের সরকার তারা হসপিটালটাকে প্রাধান্য বেশি দেয় আমাদের দেশের সরকার হসপিটাল না প্রত্যেক ডাক্তারের আলাদা করে একটা পার্সোনালভাবে এই নার্সিং হোম থাকে ডাক্তার সে বিসনেসের জন্য তাদেরকে বা সে ডাক্তার সরকারিভাবে ছেড়েও চেম্বার করে চেম্বার করে সেখানে টাকা নিয়ে দেখে এটা ডাক্তারের ইনকাম হয়ে যায় কিন্তু আমাদের এটা সবাই দেখে এটা কেউ দেখতে চায় না যে ভারতের চিকিৎসা ব্যবস্থা কোথায় যাচ্ছে দেখায় বড়ো বড়ো পার্টিগত দিক থেকে চিকিৎসাধীন বিশাল বড়োভাবে হচ্ছে কিন্তু কিছুই উন্নতি কিছুই হয় না ঘুরে অবনতির পথেই যায়